হ্যাঁ দৌড়ঝাঁপ বলতে এখানকার শিক্ষার্থীরা স্কুলে দৌড়ঝাঁপ হ্যাঁ করে কারণ শিক্ষার্থীরা যদি দৌড়ঝাঁপ না করে না শেখালে ছোট বাচ্চারা কীভাবে শিখবে তাই না দৌড়ঝাঁপও কিন্তু একটা ব্যায়াম শরীরের একটা কিন্তু ব্যায়াম কারণ দৌড়ঝাঁপ করলে কিন্তু শরীর খুব ভালো থাকে হার্টবিট ভালো থাকে শরীর সর্বদাই কী স্ট্রং থাকে এবং খিদেও ভালো থাকে খেলাধূলা করতেও এনার্জি থাকে মানে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো থাকে এবং হাড়েরও প্রচুর ইয়ে করে সাহায্য করে তো ছুটলে পরে ওয়েট কমে যায় দৌড়ঝাঁপ করলে পরে ওয়েট কমে যায় তো একটা শিক্ষার্থী যখন একটা বাচ্চাদেরকে শেখায় তখন নিজেকেও সেটাকে কী করতে হয় তো কম্প্রোমাইজ করতে হয় কারণ নিজে না করলে পরে কিন্তু অন্যদেরকে শেখানো যায় না তাদের সাথে কিন্তু সেটাকে মানে বাচ্চাটার সাথে মিশে তাকে কিন্তু সেভাবেই শিক্ষাটা দিতে হয় কারণ এতে এত বই খাতা নয় যে বই খাতাতে লিখিত করে তাদেরকে দেখাবে এটা কী চোখের সামনে প্র্যাক্টিক্যাল করা দেখাবে এবং বাচ্চারা শিখবে তো অবশ্যই শিক্ষার্থীরা স্কুলে দৌড়ঝাঁপ করে এবং বাচ্চাদের সুস্থতার জন্য কিন্তু দৌড়ঝাঁপ করা করতে কিন্তু বলা হয় এবং সুস্থ হতেও কিন্তু প্রচুর প্রচুর সাহায্য করে